আমি একবার আমাদের এখানে একটা প্রতিযোগিতা হয়েছিল সেখানে অংশগ্রহণ করব বলে অনেক দিন ধরে একটা আঁকা প্র্যাকটিস করেছিলাম তারপর সেখানে গেলাম এঁকেছিলাম খুব মন দিয়ে আঁকাটা এঁকেছিলাম কিন্তু আমার বন্ধুরা অনেক ভালো এঁকেছিল আমি ততটাও ভালো আঁকতে পারিনি তাই আমি কোনো প্রাইজ পাইনি কিন্তু তাও সে আঁকার অভিজ্ঞতা ছিল খুব সুন্দর আমার খুব ভালো লেগেছিল সবার সাথে একসাথে বসে আঁকা মাঠে একসাথে সব জাজ জাজেসরা বিচার করেছিল আমাদের আমার খুব ভালো লেগেছিল সেই অভিজ্ঞতাই আমার আছে